শক্তি ট্রাভেল এজেন্সি আজ আমি সকাল দশটায় নডিয়া থেকে রঘুনাথপুর যাওয়ার জন্য একটি গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটির সিটগুলো বসার যোগ্য ছিল না ভীষণ অপরিষ্কার ও ছেঁড়া ছিল এবং গাড়িটি মাঝপথে চাকা পাংচার হয়ে যায় যার জন্য আমার কুড়ি মিনিট দেরি হয়ে যায় গন্তব্যস্থলে পৌঁছাতে এর জন্য আমি খুবই হতাশাগ্রস্থ